সরকারি স্কিমগুলির অধীনে প্রদত্ব স্বাস্থ্য পরিষেবার মান খুব একটা ভালো নয় কোথাও কোথাও ভালো কোথাও কোথাও খারাপ কোথাও ডাক্তার আছে তো নার্স নেই নার্স আছে তো ডাক্তার নেই কোথাও বেড পাওয়া যায় না কোথাও অক্সিজেনের সিলিন্ডার কম কোথাও অস্ত্রপ্রচারের জিনিসগুলোই নেই হাসপাতালের থেকে প্রাইভেট সেন্টারে যেতেই আমি বেশি পছন্দ করি কারণ প্রাইভেট সেন্টারে কেয়ারিং করা হয় প্রচুর পরিমানে ঠিকমতো ওষুধ দেওয়া হয় রুগীকে ঠিকমতো টাইমে খাবার দেওয়া হয় এইভাবে প্রাইভেট সেন্টারে কেয়ারিং করা হয় কিন্তু হাসপাতালে কোনো কোনো সময় খাবার দেওয়া হয় না সময়ে ওষুধ দেওয়া হয় না সময়ে কোনো জিনিস ইঞ্জেকশান স্যালাইন সময়ে খুলতে আসা হয় না এইভাবে নার্সরা অবহেলা করে তাই আমি প্রাইভেট সেন্টারে যেতে পছন্দ করি কিন্তু গরীব মানুষ আছে যারা প্রাইভেট সেন্টারে পয়সার অভাবে যেতে পারে না সরকারের মুখের দিকে তাকিয়ে তাদের বসে থাকতে হয় হাসপাতালের পরিবেশ খুব একটা ভালো নয় নার্সরা খুবই কেয়ারিং করে না রুগীকে ঠিকমতো স্যালাইন দেয় না এই সব ডাক্তারের চিকিৎসা নেই কোনো কোনো জায়গায় অস্ত্রপ্রচারের জিনিস নেই অপারেশন হয় না কোনো কোনো জায়গায় পরীক্ষা করার ফিজিওথেরাপি করার ঐসব কোনো জিনিসই নেই তাই তাদেরকে বাইরে যেতে হয় কিন্তু গরীব মানুষরা পারে না তাই জন্য তারা পয়সার অভাবে মারা যায়